বিবাহ যেহেতু একটি বড় সামাজিক যোগাযোগ এবং এখানে যেহেতু প্রচুর লোকের সমাগম হয় তাই এখানে খাওয়া দাওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে জলেরও প্রয়োজন হয় এই জলের ব্যবস্থা করার জন্য বর্তমানে প্যাকেজিং জলের ব্যবস্থা করা হয় বিভিন্ন বোতলের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা হয় এছাড়াও রয়েছে পৌরসভা বা বিভিন্ন স্থান থেকে ট্যাংকের জল যার দ্বারা মানুষের রন্ধন ও হাত হাত ধোয়া ও অন্যান্য কাজের ব্যবহার হয় এর ফলে বিবাহের যত জল প্রয়োজন তা পৌরসভাতে থেকে কিছু জল কিছু পয়সার মাধ্যমে সেই জল নেওয়া হয় এবং বাকি জল বা পানীয় জল বিভিন্নভাবে নেওয়া হয় বোতল বা প্যাকেজিং জলের মাধ্যমে এছাড়াও রয়েছে বেশ কিছু ট্যাপ কল বা কুয়োর জল যদিও এগুলি এখন সেভাবে ব্যবহার করা হয় না তবু কিছু কিছু ক্ষেত্রে এগুলিও ব্যবহার করা হয়ে থাকে